হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন আপনি কে বলছেন আচ্ছা আপনি কোথায় যেতে চান কি জানতে চান বলুন কতটা সাহায্য করতে পারি আপনাকে দেখি হ্যাঁ ম্যাম গাড়ি তো পাওয়া যায় আপনি কি গাড়ি চাইছেন এসি না নন এসি আচ্ছা এসিতে একটু ভাড়াটা বেশি পরবে ম্যাডাম ধরুন একটা গাড়িতে দশ হাজার টাকা আর দুটো নিতে চাইলে কুড়ি হাজার টাকা আপনারা কজন যাবেন তাহলে ম্যাম দশ বারোজন হলে তো একটা গাড়িতে হবে না বোলেরো আছে আমাদের তো দুটো দিতে হবে তো তাহলে ওইজন্যে বলছিলাম যে আপনি দুটো গাড়ি নিলে আপনার এসি গাড়ি এক একটা দশ হাজার টাকা করে মানে দুটোতে কুড়ি হাজার টাকা সে আমার ড্রাইভারের কোনো চার্জ নেই ও যা একসঙ্গে সব নেওয়া হবে হুম হুম হুম হুম হুম হুম একদম একদম দশের মধ্যেই আপনার পুরো একটা গাড়ি কমপ্লিট এবং নিয়ে যাওয়া নিয়ে আসা সব ওইটুকু মানে নিয়ে যাবে দার্জিলিং যে নিয়ে যাবে ওখান থেকে নিয়ে আসবে এবার ঘোরানোর জন্য কিন্তু অন্য খরচা ওটাতে কিন্তু গাড়ি গাড়ি দেওয়া যাবে না আপনাদেরকে ভাড়া করতে হবে ওখানে পারকিং হয়ে গাড়ি রয়ে যাবে আপনাকে খালি চন্দ্রকোনা টাউন থেকে দার্জিলিং নিয়ে যাবে ব্যাস আবার নিয়ে আসবে কিন্তু ওই গাড়িতে করেই যে আপনাকে ঘোরাবে ওই টাকার মধ্যে তা নয় কিন্তু না না ম্যাম ড্রইভার একদম এদিক থেকে পুরো একদম আপনি নিশ্চিন্ত থাকবেন ওইসব কিছু করে না ভালো ড্রাইভার হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি আপনি ওইজন্য জিজ্ঞাসা করছেন ওইজন্য বলে দিলাম যে খুব ভালো ড্রাইভার একদম হ্যাঁ ম্যাডাম অনেকবার গেছে অনেকবার ওই ড্রাইভারই গেছে হ্যাঁ ম্যাডাম আচ্ছা ম্যাডাম আমি হোয়াটস অ্যাপে এই নাম্বারে আপনাকে সব ঠিকানা পাঠিয়ে দেবো আপনি হোয়াটস অ্যাপ করে দিবেন আর ফোনপে নাম্বারও দিয়ে দেবো ফোনপেতে কিছু এক দু হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আরকি আচ্ছা ঠিক আছে ম্যাম ঠিক আছে থ্যাংক ইউ